পুরুলিয়া জেলার পরিবহনগুলির মধ্যে প্রধান কয়েকটি পরিবহন যেগুলির সাহায্যে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা এক জেলা থেকে অন্য জেলা সহজেই যাতায়াত করতে পারে সেগুলি হল সড়কপথ রেলপথ ইত্যাদি সড়কপথের মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই পৌঁছে যেতে পারি যেমন বাস বাইক রিক্সা প্র প্রভৃতি পরিবহন ব্যবস্থার দ্বারা আমরা সহজেই কম খরচে যাতায়াত করতে পারি আবার যেমন রেলপথের মাধ্যমে খুব সহজেই খুব কম কম সময়ে আমরা উড়িষ্যা বেনারস ইত্যাদি দূর জায়গায় যেতে পারি মাত্র দশ টাকা খরচ করে খুব কম সময়ে সহজেই পুরুলিয়া থেকে পৌঁছে যাওয়া যায় ছড়ড়া টামনা সাধারণ মানুষ খুব কম খরচে যাতায়াত করতে পারে এখানে সড়কপথ যেমন চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সাত নম্বর জাতীয় সড়ক ইত্যাদি নির্মাণ করেছে বিভিন্ন ইঞ্জিনিয়াররা পিচ তার্পিন তেল উন্নতমানের খোয়া ইত্যাদি এই ধরণের জিনিস দিয়ে সড়কপথ নির্মাণ করা হয়েছে পুরুলিয়া জেলায় বিগত কয়েক বছর আগে ছড়ড়ায় যে বিমানবন্দর ছিল সেটি কিছু সমস্যার কারণে প্রায় অনেক বছর বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু সেটি আবার পুনরায় খোলার ব্যবস্থা চলছে খুব শীঘ্রই আর আবার পুরুলিয়াতে বিমানবন্দর শুরু হবে